আমাদের বাড়ির উঠানে বা বাগানে পাখি ডেকে আনার জন্য সব থেকে বড়ো টিপস আমরা সবাই জানি যে পাখিকে কখনো খাঁচার মধ্যে বদ্ধ করে রাখাটা কিন্তু শোভা পায় না পাখি কিন্তু বদ্ধের জিনিস নয় আমাদেরকে কেউ যদি বাড়ির মধ্যে বদ্ধ রাখে সেটাও নিশ্চয় আমাদের ভালো লাগবে না তাই সব থেকে বড়ো যেটা টিপস সেটা হচ্ছে গাছপালা লাগানো গাছপালা যদি লাগানো থাকে পাখিরা এমনিতেই আসবে কারণ আমরা প্রত্যেকেই জানি পাখিরা গাছের মধ্যে বাসা বাঁধে গাছই ওদের একমাত্র থাকার স্থান এছাড়া যদি বাগান করতে পারি আমরা তাহলে তো আরো অনেক ভালো আর বাড়িতে ডাকার জন্য তাদের একটু ভালোবাসা তাদেরকে একটু একটু করে বুঝে ওটা তাদের ভাষা বোঝা এবং তাদেরকে মুড়ি চিড়ে বিভিন্ন ধরণের খাবার দিয়ে আনাটা আমি মনে করি এই টিপসগুলো সব থেকে ভালো তাই ওদেরকে আলাদাভাবে ডাকার কোনো দরকার হয় না প্রতিদিন সকালে ওদের জন্য আমাদের উঠানে যদি অল্প করে চাল বা কিছু চিড়া ভাজা বা মুড়ি যদি ছড়িয়ে দেওয়া হয় ওরা এমনি এমনিই প্রতিদিন আমাদের কাছে আসবে সব থেকে বড়ো জিনিস ওদেরকে কোনোভাবে আঘাত করা উচিত নয় সেইদিকে খেয়াল রাখতে হবে